চিকিৎসাক্ষেত্রে খরচের ব্যাপারটা একটা বিষয় হয়ে গেছে যায় যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে এই কোভিড মহামারীতে আমরা যে সমস্ত মানুষরা কম জীবিকা নির্বাহ করে চলেছে তাদের ক্ষেত্রে একটি যে খরচটা অনেক বড় বিষয় হয়ে যায় সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভালো করার সাথে সাথে তার যে আর্থিক দিকটা একটু কমানো উচিত সেটা ভালো হলে হয় তাছাড়া আমাদের এই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আমাদের সদর হস হাসপাতালের যে সমস্ত চিকিৎসকরা আস আছেন তারাও তাদের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করার পথে এগিয়ে গেছেন এবং নতুন একটি নতুন একটি অস্ত্রোপচারের কাজ শুরু হয়েছে আমাদের এই নতুন সদর হস হাসপাতালে